আমি লেখালেখি করতে খুবই ভালোবাসি এছাড়াও ভালোবাসি বিভিন্ন ধরনের গল্প পড়তে ও কবিতার বই পড়তে গল্প ও কবিতার বই পড়তে আমার খুবই ভালো লাগে আমার সবচেয়ে প্রিয় লেখক হচ্ছেন প্রমোদারঞ্জন রায় উনি অনেক দুঃসাহসিক গল্প লিখেছেন এছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পগুলোও আমাকে খুব ভালো লাগে ওনার এই দুঃসাহসিক অভিযানের গল্পগুলো পড়তে খুবই সুন্দর লাগে এই দুঃসাহসিক গল্পগুলোতে যেমন সাহসিকতার পরিচয় পাওয়া যায় তেমন তার মধ্যে থাকে বিভিন্ন ধরনের জঙ্গল ও বন জঙ্গলের কাহিনি যেখানে প্রাকৃতিক ঘটনার কথাও উল্লেখ থাকে এছাড়াও থাকে বিভিন্ন পশু পাখির কথা বিভিন্ন ধরনের মানুষের জীবনের কথা এইগুলো পড়তে আমার খুবই ভালো লাগে এছাড়াও আমার সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে কবিতা কবিতা পড়তে আমি খুবই ভালোবাসি আমার সবচেয়ে প্রিয় কবি হল সুকুমার রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার তো কোনো তুলনাই হয় না উনি হলেন বিশ্বকবি ওনার কবিতা পড়তে কে না ভালোবাসে এছাড়াও সুকুমার রায়ের কবিতা পড়তেও আমার খুব ভালো লাগে কারণ উনি সহজ সরল ভাষায় অনেক মজার মজার ছড়া লেখেন যেগুলো ছোটদেরকে খুবই আকর্ষণ করে ছোটদেরকে সহজেই নানান সুরে এই কবিতাগুলো সহজেই মুখস্থ করানো যায় তারা সহজেই আনন্দের ছলে এগুলো মুখস্থ করে ফেলে এছাড়াও তিনি বড়দের জন্য যেসব কবিতা লিখেছেন তাদের অর্থগুলো অসাধারণ সেগুলো মনোযোগ সহকারে পড়লে আমরা অনেক ভাব বুঝতে পারব ওনার ভাব বুঝে যে কবিতা পড়তে পারবে সে অনেক কিছুই জীবনে শিখতে পারবে তাই রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ দত্ত সুকুমার রায় এইসব কবি লেখক আমার খুবই পছন্দের